আপনি কি চান যে কাগজের আর্থিক ব্যাপারে কলামগুলি ছোটো বা কুটির শিল্প কৃষিকেও কভার করে হ্যাঁ আমরা অবশ্যই চাই যেমন ছোটো খাটো খবরের কাগজে যেমন অনেক ধরনের খবর আছে যেমন শিল্প বা খেলোয়াড় খেলার সম্বন্ধে ক্রীড়া সম্বন্ধে যত খবর দেয় খবরের কাগজে সেই সব খবর ছাপা হয় আমরা চাই কৃষি ব্যাপারেও যেমন ছাপুক যেমন আমরা নানান ধরনের নানা রাজ্যের খবর জানতে পারছি নানা পৃথিবীর খবর জানতে পারছি এ খবরে কাগজের মাধ্যমে যেখানে যাবতীয় দুর্ঘটনা বা ভালো ঘটনা বা ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে আমরা ঘরে বসে বসেই সে খবরে কাগজের মাধ্যমে জেনে যাচ্ছি তেমনি আমরাও চাই যে কৃষি ব্যাপারেও আমাদের জানতে ইচ্ছা হয় বা কোথায় কী কৃষি জমিতে কী হচ্ছে কী ফসল লাগছে কী ফসল দরকার শরীরে খাওয়ার পক্ষে এই সব জিনিসগুলো ফোনে বা টিভিতে ছাড়াও আমরা যেন আমরা সেই খবরে কাগজের মাধ্যমে এগুলো পেয়ে যাই কারণ যাদের যাদের বাড়িতে ফোন বা টিভি বা রেডিও নেই তারা যেমন ওই জিনিসগুলো যা ফসল কী খাওয়া দরকার কী সবজি খাওয়া দরকার কোন ভিটামিন কোন সবজিতে থাকে কোন জমিতে কোন ওষুধ দেওয়া যেতে পারে ধান জমিতে কী দেওয়া যেতে পারে তিল জমিতে কী দেওয়া যেতে পারে আলু জমিতে কী দেওয়া যেতে পারে এই সমস্ত জিনিসগুলা যেন আমরা খবরের কাগজের মাধ্যমে জানতে পারি অনেক বাড়িতে যেন ফোন আরে নেই সেই বাড়ি যেন খবরে কাগজ পৌঁছায় এক টাকা দু টাকার বিনিময়ে খবরের কাগজ পাওয়ার পরে যেন আমরা সেই সব জিনিসগুলো খবরে কাগজের মাধ্যমে জানতে পারি